আমার বাড়িতে ব্যবহার করা ইলেকট্রনিক্স আইটেমগুলি হলো মিক্সচার ওয়াশিং মেশিন টি ভি ইন্ডাকশান মাইক্রোওয়েভ আমার বাবা খুব কষ্ট করে আমার জন্মের অনেক আগেই টিভিটি কিনেছেন আমার মায়ের মুখ থেকে শোনা আর মিক্সারটা আমার দাদা ফোন কেনার পর মিক্সারটা দোকান থেকে আমার দাদাকে গিফ্ট দেয়া হয় আর কিছু দিন আমার জন্মে কিছু দিন পরে আমার মায়ের হাত ভেঙে যায় এবং সেই জন্য সুবিধার্থের জন্য মা ওয়াশিং মেশিনটি কেনা হয় আর ইন্ডাকশান ওভেনটিও ও রিসেন্ট আমাদের কিনা হয়েছে ইন্ডাকশান ওভেনটিতে এবং এই ইলেকট্রনিক্সগুলিই আমাদেরকে আমাদের জীবনে অনেক কাজে লাগে ইলেকট্রনিক্স সব বাড়িতেই থাকা আমার প্রয়োজন বলে মনে হয় যে ইলেকট্রনিক্স আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং তাতে আমরা খুব উপকৃতও হয়ে থাকি